রান্নার জন্য যথাযথ সময় ব্যয় করতে ইচ্ছুক তবুও আমি রান্না না পারায় অনেক রান্না অসফলতাও পেয়েছি রান্নার জটিলতা অনেক থাকা সত্ত্বেও আমি চেষ্টা করেছি একবার হচ্ছে আলু পোস্ত তৈরি করতে গিয়েছিলাম চেষ্টা করেছিলাম চেষ্টা করায় অসফলতাটা হওয়া সত্ত্বেও আমি আবার নতুন করে চেষ্টা করি চেষ্টা না করতে পারায় আমি মায় মাকে জিজ্ঞাসা করে ভালো করে সুন্দর করে আলু পোস্ত তৈরি করতে পেরেছিলাম সময় ব্যয় অনেকক্ষণই হয়েছিলো প্রথমে তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে ভালো করে সিদ্ধ টিদ্ধ করে তারপর আ জল টল দিয়ে মশলা টশলা দিয়ে ভালো করে কষে নিয়ে কষিয়ে নিয়েছিলাম পোস্ত বাটা দিয়েছিলাম পোস্ত বাটার পর ভালো করে একটু তার ওপরে সুন্দর করে সরষার তেল ছড়িয়ে ভালো করে টেস্টি হয়েছিলো বাড়ির লোক ভালোই বলেছিলো কিন্তু যখন আমি প্রথমে যখন চেষ্টা করেছিলাম তখন খুবই খারাপ হয়েছিলো আরও অনেক কিছু আমি রান্না করার চেষ্টা করি বা রান্না করতে আমার ভালো লাগে রান্না করতে যথাযথ সময় যথেষ্ট কিন্তু রান্না অনেক কিছুই নতুন নতুন চেষ্টা করার মনে আসে চেষ্টা করতেও ভালো লাগে রান্না রান্না নতুন নতুন জিনিস চেষ্টা করে সবাইকে খাওয়ানো একটু আনন্দ হয় কিন্তু রান্নাটা ঠিক ঠাক পারি না তাও একটু চেষ্টা করি যাতে সব জিনিসটা শিখতাম শিখে শেখা ভালো এই জন্য সময়ই যথাযথ সময় থাকা সত্ত্বেও আমি আরও আরও টাইম নষ্ট করে সময় নষ্ট করে যাতে ভালো হয় জিনিসটা তাতে সুন্দর করতাম এরকম করেই আমি অনেক রান্না চেষ্টা করি চেষ্টার পর সফল হয় সফল হওয়া সফল হওয়া সত্ত্বে তারপর আমার রান্নার প্রতি একটা ভালোবাসা জন্মায় সেই কারণেই আমি রান্না করতে ভালোবাসি বা খাবার বানানোর চেষ্টা করেছি অনেকবারই